হ্যালো ম্যাম আমি রাধিকা ভগত বলছি কালকে আমি স্কুল যেতে পারি নি তো আপনি নার্সিংয়ের কথা কি বলছিলেন

আমি ক্লাস আমি ক্লাস টেনে পড়ছি

হবে ম্যাম কী কী ডক ডকুমেন্টস লাগবে

টাকা কত লাগবে টাকা কত লাগবে

ও থাক ঠিক আছে কোথায় পরীক্ষা হবে

বলছি কোনো কোনো কম্পিউটার থেকে ফর্ম ফিলআপ করা যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি কত মার্কের পরীক্ষা হবে

বলছি কেমন প্রশ্ন আসবে একটু আমাকে হেল্প করতে পারবেন ঠিক আছে কত সময় লাগবে

আচ্ছা

হুম হুম বলছি যে এটা কোনো কোচিং হবে

আচ্ছা আচ্ছা

ঠিক কালকে স্কুল যাবো তোমার সঙ্গে দেখা করবো

আচ্ছা

বলছি যে দুশো টাকা নিয়ে যাবো

আপনার কাছ থেকে কাল ফর্ম ফিলআপ করবো

হ্যাঁ ঠিক ঠিক আছে